আমার দীর্ঘতম ভ্রমণে আমি ঘুরতে গেছিলাম মহারাষ্ট্র সেখানে আমি অনেক কিছু শুকনো খাবার নিয়েই গেছিলাম যেমন বিস্কিট নিয়ে গেছিলাম চকলেট নিয়ে গেছিলাম মুড়ি নিয়ে গেছিলাম চিঁড়ে নিয়েছিলাম কিন্তু তার সাথে সাথে সবথেকে বেশি যে জরুরি জিনিসটা ছিল সেই জিনিসগুলি ছিল ওষুধপত্র সেগুলি রাখা খুব বেশি জরুরি সবার কাছেই তবে চকলেটটা চকলেট জিনিসটি আমাদের শক্তি খুব বেশি বৃদ্ধি করে যত বেশি ঘোরা হয় তত শরীরে জলের পরিমাণ এবং চিনির পরিমাণ কমে যায় তাই চকলেট যদি খায় মানুষ তাহলে খুব বেশি শক্তি পাই তাই আমি চকলেট সবসময় নিজের কাছে রাখি আর এই বিষয়ে আমার বাড়ির লোক আমাকে খুব বেশি সহযোগিতা করে এবং আমাকে আগ্রহ জাগায় যে আমি যাতে অনেক উপর অবধি ঘুরতে যেতে পারি অনেক দূর দূর অবধি যেতে পারি